হ্যাঁ আমি বাংলা ভাষায় কথা বলতে বা লিখতে অসুবিধার সম্মুখীন হয়েছিলাম যখন আমি ছোটোবেলায় ছিলাম তখন বাংলা কথা ঠিক জানতাম না বাবা মায়ের কাছ থেকে আস্তে আস্তে বড় হতে সব শিখেছি তখন আমি যদিও বা টুকটাক বাংলা কথা শিখেছিলাম কিন্তু সেটা আমি ভালোভাবে লিখতে পারছিলাম না সেই দিকে আমি অসুবিধায় পড়েছিলাম এবং আমি যখন বাইরে কাজে চলে যাই অন্য অন্য জেলা বা অন্যান্য রাজ্যে কাজে চলে যাওয়ার ফলে সেখানের কথায় আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম সেই সমস্ত আমি কথা বলতে পারছিলাম বা লিখতে পারছিলাম সেই জন্য আমি আমার জেলাতে এসে আমি বাংলা কথা বলতে পারছিলাম না বা বলতে পারলেও আমি সেটা ঠিক মতো আগে যেরকম শিখে লিখছিলাম বা প্র্যাকটিস হয়ে গিয়েছিল সেরকম আমি লিখতে পারছিলাম না সেই দিক থেকে আমি অসুবিধায় পড়েছিলাম এবং কিছু কিছু বাংলার ওয়ার্ড আছে বা কিছু কিছু বাংলার শব্দ আছে যেগুলি খুব জটিল শব্দ সেগুলি বলা গেলেও লেখা যায় না বা লিখতে পারলেও সেগুলি বলা যায় না যে কোনো একটি হয় দুদিকটাই পারে না কেউ যেমন আমার একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম ক্রীড়া ক্রীড়াটা আমি বলতে পারছিলাম মুখে যে খেলার এই ক্রীড়া কিন্তু সেটা আমি লিখতে পারছিলাম না অনেক চেষ্টা করছিলাম তবুও লিখতে পারছিলাম না ক এ র ফলা দীর্ঘ ঈ হবে ড় এ আকার সেটা আমি কখনোই পারছিলাম না আমি মাস্টারের কাছে গিয়ে মাস্টারকে বলেছিলাম অনুরোধ করেছিলাম আমাকে শিখিয়ে দেওয়ার জন্য তিনি বলেছিল এতে অনুরোধ করার কী আছে আমি তো মাস্টার এ সব শেখানোর জন্যই তো আছি তিনি তখন আমাকে এই ক্রীড়া বানানটা ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে দিয়েছিল এরকম আরও অন্যান্য শব্দ আছে যেগুলি লেখা গেলেও বলা যায় না বা বলা গেলেও লেখা যায় না সেগুলি অন্যান্যদের কাছ থেকে শেখার পরেই সবাই লিখতে পারে বা বলতে পারে